যেহেতু আমি গ্রামেই থাকি সেই জন্য আমার গ্রামের স্কুল গ্রামের স্কুলে একটা আগে খুব একটা ভালো ছিলো না কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এখন গ্রামের স্কুলগুলোতে যেসব ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে গ্রামের স্কুলে পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে অনেক ভালো পানীয় এখন খুব সহজেই পানীয় জল ট্যাঙ্কের মাধ্যমে কিংবা টিউবওয়েলের মাধ্যমে সবাই পানীয় জল সরবরাহ করতে পারছে স্কুল থেকে এখন সরকারি বই ফ্রিতে পাওয়া দেওয়া হচ্ছে সেই সমস্ত বই পড়ে গ্রামের ছাত্র ছাত্রীটা শিক্ষিত হচ্ছে এবং তারা শিক্ষার মুখ দেখছে এবং দেশ দেশ ক্লাস স্কুল থেকে ড্রেস দেওয়া হচ্ছে এবং বেঞ্চ আমাদের গ্রামের স্কুলগুলোতে যেগুলো আগে বস্তা বা অন্য কিছুর নিয়ে মাটিতে বসা হতো বর্তমানে দাঁড়িয়ে সেগুলো গ্রামের স্কুলেতে বেঞ্চের ব্যবস্থা করা দেওয়া হয়েছে এবং স্কুলগুলোতে পঠন পাঠনের শেষে খাবার সরবা দেওয়া হয় এবং এভাবে যদি গ্রামের স্কুলগুলোতে সব কিছুর ব্যবস্থা করা যায় দিন দিন দেখা যাবে যে আমাদের গ্রামের স্কুলগুলো আগের তুলনায় অনেক অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছে